যাতায়াতের বিশেষ সুবিধার জন্য বাসগুলো একটা সুব্যবস্থাপূর্ণ যানবাহন বাসের মধ্যে সবার সুবিধার জন্য প্রয়োজনীয় অংশ আছে যেমন বাসচালকের জন্য তার আলাদা আসন যাতে না হলেও তার গাড়ি চালাতে অসুবিধা না হয় জানলা প্রতিটি সিটে একটি করে জানালা থাকে যার থেকে পর্যাপ্ত পরিমাণে হাওয়া বাসের মধ্যে ঢোকে আবার যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে স্টোরেজ ক্যারিয়ার তৈরি করা হয়েছে সেখানে যাত্রীরা নিজেদের ব্যাগপত্র জিনিসপত্র রাখতে পারবে এইরকম আরও বেশ কিছু অংশ থাকে এই বাসে আমরা যে বাসে ভ্রমণের অভিজ্ঞতা নেই তা নয় আমারও অভিজ্ঞতা আছে আমি একবার ভলভো বাসে চড়ে দীঘা রওনা দিয়েছিলাম তবে এই এক অসুবিধা যে একটানা বাসে বসে থাকলে পা ফুলে যায় আবার অনেকের কোমরেও ব্যথা করে তবে বাসে ভ্রমণের খুব মনোরম এবং খুব সুন্দর খুব আনন্দ পেয়েছিলাম তার মধ্যেও কিছুটা কষ্ট হলেও আনন্দের সাথে সাথে সবকিছু ভুলে গিয়েছিলাম এটা আমার একটা সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতা